ব্যাংক ছাড়া মানুষ টাকা বা ঋণ নিতে নানান জায়গায় যায় ব্যাংক ছাড়া মানুষ টাকা বা ঋণ দিতে কোনো ব্যবসায়ী বড় ব্যবসায়ী যারা রয়েছে যাদের কাছে প্রচুর পরিমাণ অর্থ আছে বা কোনো সুদ দেওয়া ব্যক্তি যাদের টাকা আছে তারা টাকা সুদ দেয় সবাইকে নির্দিষ্ট একটা পার্সেন্টেজ অনুযায়ী কারণ ব্যাংকে সুদের পরিমাণ কম কিন্তু কোনো ব্যক্তির কাছ থেকে সুদ এর পরিমাণ বেশি হয় তাই ব্যাংক ছাড়া মানুষ বিভিন্ন ব্যবসায়ী ব্যক্তি বা বিভিন্ন শেঠ যারা ব্যবসা বাণিজ্য করে সুদের কারবার করে সেই সমস্ত মানুষদের মানুষদের কাছ থেকে ব্যাংক ছাড়া মানুষ টাকা নিতে যায় এরকম অনেক ব্যক্তিগত ঋণদাতা আছে যারা মানুষদের ঋণ বা সুদ দিয়ে টাকা দেয় তাদেরকে টাকা দেওয়ার পরিবর্তে তাদের কাছ থেকে সুদ নেয় তাদের টাকার পার্সেন্টেজ আছে একশো টাকা পার চার পারসেন্ট সুদ এরকম টাইপের সুদ সিস্টেমে তারা মানুষদের টাকা দেয় এবং একটা নির্দিষ্ট সময় দেওয়া হয় তাদেরকে যে আমাদের ছ থেকে আট মাসের মধ্যে বা কেউ এক বছরের মতো নেয় কেউ দুবছরের জন্য নেয় সেই নির্দিষ্ট টাইম অনুযায়ী তাদেরকে টাকা ধার দেয় এবং তাদেরকে সুদ যেটা আছে সেটা প্রতি মাসে মাসে দিতে হয় আর টাকা যেই টাকাটা ধার নেয় সেইটা দুবছর বাদে দিতে হয় এই রকমভাবে ব্যাংক ছাড়া মানুষ টাকা বা ঋণ নিতে মহাজন ব্যক্তি বা কোনো ব্যবসায়ী ব্যক্তি বা কোনো সুদ যিনি সুদ দেয় টাকা দিয়ে সুদ নেয় সেই সমস্ত ব্যক্তির কাছকে যায়